হ্যাঁ দাদা আসুন কী লাগবে বলুন আচ্ছা ছেলেদের ব্যাগ না মেয়েদের ব্যাগ আচ্ছা আচ্ছা দেখুন ভাই এই ব্যাগগুলো না খুব ভালো কারণ এখন এই বাচ্চারা ইস্কুলে তো মোটামুটি সব বই নিয়ে গেলেই তাদের ভালো হয় ব্যাগের ওয়েটটাও একটু প্রথমে কম থাকা দরকার কারণ কিছু কিছু ব্যাগ আছে এতটা ওয়েট হয় সেই ওয়েটটাও কিন্তু অনেক তো এই ব্যাগগুলো দেখুন কাপড়টা খুব ভালো একদম লাইট ওয়েট বুঝেছেন আর খুব মানে বাকিগুলো আপনার বিভিন্ন এবার আছে দেখুন এই যে কিছু কালার বের করলাম তো এইটা দেখাচ্ছি তাহলে এইটা মোটামুটি আপনার ওই সাড়ে তিনশো চারশো করে পড়বে আর এটা সামনে ভালো বলতে আমি এইটাই বলবো এর ওয়েটটা কম আছে তাহলে আপনার বাচ্চা নিয়ে যাবে তো ঘাড়ে ব্যথা হবে কম কারণ বই যায় নিশ্চয়ই অনেক বই খাতা মিলে জল যাবে টিফিন যাবে এই ব্যাগটা আপনি দেখতে পারেন দেখুন এটার ভালো আমি জাস্ট একটু খুলে খুলে দেখিয়ে দিচ্ছি এটুকু এ পার্টগুলোও তো ভালো আছে আর এইখানটায় একটু টিফিন রাখার জন্য আলাদা জায়গা আছে আর জলের বোতলটা রাখবেন তো তো সেখানটায় কিন্তু খুব ভালো ওটা হুম এটা পছন্দ হচ্ছে কি দাদা হ্যাঁ আচ্ছা তো এটা মানে ভালো বলতে ওই যে একদম

ওই তো সাড়ে আপনি চারশো না তিনশোই দেবেন সাড়ে তিনশোই দেবেন তার মধ্যে কমানো যাবে না হ্যাঁ ঠিক আছে সাড়ে তিনশোর নিচে আর হবে না না একটা ব্যাগ দেখুন না আপনি অনলাইনে অর্ডার করলে এর থেকেও বেশি দামে ছাড়া পাবেন না হুম তো এইটা ভালো হবে এইটা এই ব্যাগটা দশ টাকা তো কমালাম চারশো টাকা বলছিলাম সেখানে সাড়ে তিনশো টাকা বলছি ঠিক আছে তো এটাই মোটামুটি থাক আর এই কালারটার মধ্যে কি এটা কম বলতে ঠিক আছে কিন্তু আপনার কোয়ালিটি দেখতে হবে তো মানের সঙ্গে কী ওই দেখে একই মনে হয় একই রকম দেখতে মনে হয় কিন্তু কোয়ালিটি আলাদা থাকে ঠিক আছে কোয়ালিটি অনুযায়ী দাম হয় এটা কতটা ওয়েট ওয়েটটা কম থাকলে